হ্যালো হ্যালো বলছি কোচিং গিয়েছিলি আজকে স্টার কোচিং সেন্টার পড়িস তো ওখানে ও কতো করে নিচ্ছে ও যেখানে আমি পড়ছি না সেখানে একটু পড়াশুনা ভালো হচ্ছে না তাই বলছিলাম একটু কম করে নিতে বলবি

হুম তা বলিস তা আমাদের একটু করে হয় না তা বলিস তাহলে আমি পড়বো ভত্তি হবো তুই যাবি তখন তোর সঙ্গেই যাবো তা বলবি কী নিয়ে পড়ছিস তুই ও তা আমারও অনার্স আছে তো বাংলা তাই আমি বলছিলাম তো জিজ্ঞেস করবি ভালোভাবে

আর কালকে স্কুল গিয়েছিলি হ্যাঁ তো কালকে স্কুল গিয়েছিলি হ্যাঁ কতো সুন্দর অনুষ্ঠানটা হলো বলতো তাই মানোয়ারের নাচটা দেখেছিলি কতো সুন্দর নাচ করছিলো

হ্যাঁ এসেছিলো কিন্তু আমরা জানিস নাচতে পারিয়ে নাই একটু কোনো কিছুই পারিয়ে না নাসচে হ্যাঁ তার লাগেই তো বলছি আমরা ওই যে কখন শিখতে পারবো পারিয়ে না ও সুহানাও কিন্তু নাচে দিয়েছিলো হয় নাম ও নাচছিলো খুব সুন্দর হুম হুম নাচের স্কুলে ভর্তি হবি নাকি আবার সে এক জায়গায় নি নাচ আছে হ্যাঁ তো শিখতে হবে তো তাই ফুল মহম্মদকে বলি তাহলে ই আমিই করবো তাহলে আমার পয়সা নাকি বেশি নেবে ও তোর যখন চারশো নিচ্ছে তাহলে আমাদের ছশোও নিতে পারে একটু কম নিতে হবে তো

হ্যাঁ তাহলে বলিস না হু বলিস তাহলে আমিও ভর্তি হবো তোর সঙ্গে যাবো সামনা সামনি তাহলে কথা বলবো একটু কম নিবে ও তা বলিস ভালোভাবে হো কিছু যদি ছশো নেয় সেই জায়গাতে যদি পাঁচশো নেয় তাহলেই হয় তেরোশোর আগে ভালো হবে ঠিক আছে রাখছি তাহলে